এই অঞ্চলের লোকরা তাদের ধর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণ করার জন্য তারা ছোট ছোট বাচ্চাদের দিয়ে দীক্ষা মানে হিন্দুদের দীক্ষা দেওয়ায় এবং মুসলিমদের মাদ্রাসা স্কুলেও তাদের নিয়ে পড়াশুনো করায় বাড়িতে যেসব পূজা অর্চনা পূজা অর্চনা করি আমরা বড়রা যেগুলো করি সেগুলো বাচ্চারা দেখে এইসব থেকেই মানে ছোট ছোট বাচ্চারাও এগিয়ে আসে তাদের ধর্মের দিকে এবং তাদেরকে এসব ধর্মের ধর্মের অনেক ও তাদের ইচ্ছাটাকেও বাড়িয়ে তোলে এভাবেই তাদের ধর্ম নিয়ে তারা এগিয়েও যায় আর বিভিন্ন ধরনের বই পড়ানো হয় যেমন মুসলিমদের কোরান সেটা পড়া পড়ানোও হয় সেসব বাচ্চারা পড়েও তারা বুঝতে পারে তাদের ধর্মটা কী বা ধর্মটা কীভাবে তাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত বা ধর্মটাকে কীভাবে টিকিয়ে রাখতে হবে এগুলো সম্পর্কে তারা অনেক কথাই জানতে পারে বা তাদের মধ্যে ওই ইচ্ছাটাও তৈরি হয় আর হিন্দুদের প্রত্যেকটা বাচ্চা থেকে বয়স্কদের যাদের দীক্ষা না হয় তাদের দীক্ষা দেওয়ানো হয় এবং যে যে দীক্ষা যে যে দীক্ষা নেয় সেই সব দীক্ষার সম্পর্কে তাদেরকে অনেক কে তাদের গুরু যারা থাকে তারা তাদেরকে শেখায় যে কীভাবে তাদের ধর্মটাকে মানে আরও বড় করতে হবে বা এগিয়ে নিয়ে যেতে হবে বা সেই ধর্মের প্রতি মানুষের মানুষের কাছে ধর্মটাকে কীভাবে পৌঁছে দিতে হবে আর সেই ধর্ম থেকে মানুষের যে সব জ্ঞানগুলো অর্জন করা দরকার সেগুলো তাদেরকে জানানো হয় শেখানো হয় প্রত্যেকটা মানুষ তাদের ছোট বাচ্চাদের বা পরবর্তী প্রজন্মের এর কাছে যাতে এই জিনিসগুলো এইসব ধর্মের আলোচনাগুলো ভালোভাবে জাম জানাতে পারে বা শেখাতে পারে তার জন্য প্রত্যেকটা মানুষই প্রত্যেক মানুষের পরবর্তী প্রজন্মের এর কাছে এগুলো তুলে ধরে যাতে ভবিষ্যতে সেই সব ছোট ছোট বাচ্চারা সেই ধর্মের দিকে এগিয়ে যায়